ছাব্বিশ তিন দু হাজার পাঁচ আঠাশ পাঁচ দুহাজার দশ নয় দশ দুহাজার এগারো আঠরো বারো দুহাজার উনিশ কুড়ি সাত দুহাজার এক